হ্যালো শুনতে পাচ্ছেন দাদা হ্যাঁ বলছি আমি একটু এখানে তো ঘুরছি আপনাদের এখানে কোথাও কিছু চিনি না জানি না হ্যালো ও আমাদের আপনার এখানে এই সুন্দরবনের জঙ্গল দেখতে এসেছিলাম তো আমরা এখানে কিছু চিনি না জানি না তো ওই জন্যে একজনের কাছ থেকে আপনার নাম নাম্বার নিয়ে একটু ফোন করেছি এই জায়গাটা সম্পর্কে একটু জানার জন্যে ধরুন আমি কলকাতা থেকে আসবো হুম আচ্ছা হুম হুম আচ্ছা আচ্ছা আচ্ছা

হুম হুঁ হুঁ হুঁ হুঁ হুঁ আচ্ছা আচ্ছা হুঁ হুঁ

হুঁ হুঁ

আচ্ছা আচ্ছা আ আচ্ছা হ্যাঁ হ্যাঁ

হুঁঃ হুঁ আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাদা অসংখ্য ধন্যবাদ ঠিক আছে